আমি আমার বাড়িতে ব্যবহার করা ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে টিভি ব্যবহার করে থাকি এই টি ভি দেখতে আমি খুবই ভালোবাসি আগে পাশের বাড়িতে এই টিভি দেখতে যেতাম নানা রকম সিনেমা অনুষ্ঠান তাদের বাড়িতে বসে দেখতাম বাড়িতে এসে আমার খুব আগ্রহ বাড়ে এই টিভি কেনার জন্য আমি এই পুজোর আগেই কিছু পয়সা জমিয়ে কিছু লোন নিয়ে এই বড় একটা দেওয়াল টিভি নিয়েছি এই লোন আমি এখনো পরিশোধ করছি আমার ছেলে মেয়েরাও অবসর বিনোদনের জন্য একটু টিভি দেখতে বসে পড়াশুনো সেরে তারা ওই টিভি দেখে কার্টুন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যায়াম তারা দেখে খুব আনন্দ পায় এবং আমাকে বলে তাদের পড়াশোনাও খুব সুন্দর হয় আমিও বাড়ির কাজকর্ম সেরে একটু টিভি দেখতে বসি বাড়ির আরও যারা যারা আছেন শাশুড়ি মা শ্বশুরমশাই তারাও একটু খবর টবর নানা রকম অনুষ্ঠান দেখে থাকে তারাও আনন্দ পায় আমিও আনন্দ পাই আমি টিভি দেখতে খুব ভালোবাসি